বিবাহের মতো বড়ো অনুষ্ঠানের জন্য প্রচুর পরিমাণে জল ব্যবস্থা করা প্রয়োজন এর জন্য আমার মতে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে যেমন প্রথমে অতিথি সংখ্যা জানতে হবে প্রথমে অনুষ্ঠানে কতোজন অতিথি উপস্থিত থাকবে তার একটি সঠিক অনুমান করতে হবে অতিথিদের জন্য কতো জল প্রয়োজন হবে তা অনুমান করে একটি করার জন্য কয়েকটি বিষয় বিবেচনা করতে হবে অনুষ্ঠানের সময়কাল আবহাওয়া খাবার ধরন অতিথিদের জলপানের অভ্যাস ইত্যাদি জলের উৎস কোথায় হবে তা নির্ধারণ করতে হবে যেমন পৌরসভা থেকে জল আনা যেতে পারে পৌরসভার জল সরাবরাহ ট্যাঙ্কার এমন কি এখন যে ব্যবস্থা রয়েছে বোতলজাত জল সেইগুলিও ব্যবহার করা যেতে পারে এবং জল অপচয় রোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে উদাহরণস্বরূপ লিকেজ পরীক্ষা করে জলের লাইনগুলি মেরামত করতে হবে এবং যাতে না সব সময় ট্যাপ খোলা রাখে কোনো ব্যক্তি সেই দিকে নজর রাখতে হবে কম প্রবাহের ঝরনা এবং টয়লেট ব্যবহার করতে হবে অতিথিদের জল অপচয় না করার জন্য অনুরোধ করতে হবে এবং জলের উৎস থেকে অনুষ্ঠানের স্থানে জল সরবরাহ করার ব্যবস্থা করতে হবে প্রয়োজনে পাইপ লাইন স্থাপন করতে হবে জল সংরক্ষণ সংরক্ষণের জন্য ট্যাঙ্ক বা বড়ো ড্রাম ব্যবহার করতে হবে জল বিতরণের জন্য স্ট্যান্ড বা বোতল ঝরনা স্ট্যান্ড বা বোতলজাত জল ব্যবহার করতে হবে এবং জল সরবরাহ এবং বিতরণ ব্যবস্থাপনার জন্য পর্যাপ্ত কর্মী নিয়োগ করতে হবে এবং জলের ট্যাঙ্কগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে অনুষ্ঠানের আগে বা পরে জলের ট্যাঙ্কগুলি পরিষ্কার করতে হবে জলের লাইনগুলি জীবাণুমুক্ত করতে হবে এবং অনুষ্ঠানের পরে জলের বর্জ্য পরিষ্কার করতে হবে এই রকম কিছু পদক্ষেপ অনুসরণ করলে বিয়েবাড়ির মতো বড়ো অনুষ্ঠানে জলের ব্যবস্থা করা অতি সহজ হয়ে উঠবে বলে আমি মনে করি